হ্যাঁ বলুন আচ্ছা বলুন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কখন বেড়াতে চান বলুন আচ্ছা আমাদের কিন্তু অনেক কিছু দেখার আছে আপনি কদিন আসবেন বা কদিন থাকবেন এখানে সেরকম বলে হ্যাঁ অবশ্যই এখানে প্রচুর জায়গা আছে আপনি কি দেখতে চান সেটাই তো হচ্ছে ব্যাপার এখানে যেমন বড় স্থল আছে ছোটো স্থল আছে গৌড় মন্দির আছে এখানে রাজা মহারাজাদের আগেকার দিনের পুরোনো বাড়ি রয়েছে সেখানে মন্দির রয়েছে রামমন্দির রয়েছে রথ রয়েছে জগন্নাথদেব রয়েছেন এখানে প্রচুর জায়গা রয়েছে আপনি ঘুরে দেখতে চাইলে প্রচুর জায়গা দেখতে পারেন কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে আপনি কি সকালে বেড়াতে চান না বিকালের দিকেই সবসময় ঘুরতে চান হ্যাঁ কেন হবে না সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি দেখতে পারেন সন্ধ্যা আরতি হয় ভোগ বিতরণ হয় তাহলে আপনাকে মিনিমাম জানেন পাঁচটা এখানে পার্ক আছে যদি আপনি দুপুরের দিকে বা একটু বিকেল বিকেল হয়ে আসতে সেরকম সময় যদি যান যেতে চান পার্কেও যেতে পারেন এখানে ফাঁসিডাঙা বলে একটা পার্ক আছে ওটা সকাল থেকেই খোলা থাকে আবার দুপুরবেলায় বন্ধ হয়ে যায় আবার চারটে থেকে খোলা হয় এখানে আমাদের অনেক শিলা রয়েছে যে নারায়ণ শিলা হয় না সেখানে এখানে অনেকগুলি শিলা রয়েছে এবং রাধা কৃষ্ণদেব রয়েছেন এখানে রথ হয় রাখিবন্ধন উৎসব পালন করা হয় এখানে রথযাত্রা পালন করা হয় এবং প্রতিনিয়ত নারায়ণকে ভোগ দেওয়া হয় ভাত ভোগ ছোটো স্থলটা বড় স্থলেরই একটা ভাগ সেখানে দেখবেন ভগ্নস্তূপের মতন কিছুটা আছে মন্দিরটা রয়েছে ভিরতটায় বাঁধানো সেখানেও নারায়ণ শিলা রয়েছে প্রচুর এবং সেখানে ওই একইভাবে ঠাকুরকে ভাত ভোগ দেওয়া হয় দুবেলা নিত্য সেবা পুজো দেওয়া হয় এরকম অনেক জায়গা রয়েছে আপনি ঘুরে দেখতে পারেন অসুবিধা নেই ঠিক আছে তাহলে এক কাজ করুন আপনার ঠিকানাটা আমাকে বলুন নাহলে আপনি এই ঠিকানায় আসুন এসে আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নম্বরটা তো আপনার কাছে আছে ফোন করে আপনি ডেকে নেবেন আপনি কিসে ঘুরতে চান গাড়ি না হেঁটে হেঁটে কিন্তু একদিনে ঘোরা যাবে না না গাড়িতে বলতে গাড়িতেই আপনাকে যেতে হবে গাড়ি ভাড়া কিন্তু আপনার এবারে আমাকে যদি বলেন যে গাড়ি ভাড়া করতে তাহলে আমি করে দিতে পারি কিন্তু আপনাকে ভাড়া দিতে হবে আর আমি কিন্তু ঠিক আছে আমিই করে দেবো আর প্রত্যেকটা ঘোরানোর জন্য আমি কিন্তু একটুক্ষণ বেশী করে মানে আমি এই ধরুন থাকবে না কিন্তু হাজার পাঁচেক টাকা নেবো আপনাকে আমি সকাল বিকেল দেখাবো ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে তাহলে আজকে বিকালে যদি রেডি হয়ে থাকবেন আমি আপনার ঠিকানাটা আমাকে পাঠিয়ে দিন কোথায় আছেন ঠিক আছে ঠিক আছে